পরিবর্তিত জলবায়ু আমার এলাকার কৃষিকে প্রভাবিত করেছে যেমন বন্যা ক্ষরা কঠোর শীত ঘূর্ণিঝড় শিলাবৃষ্টি ইত্যাদির ফলে আমার এলাকার উৎপন্ন কৃষিজ ফসল সময়ের আগে বা সময়ের পরে উৎপন্ন হচ্ছে তাদের বৃদ্ধির হার কমে যাচ্ছে তাদের গুণমানের পরিবো পরিবর্তন ঘটছে তার যেমন বন্যার ফলে অতিবৃষ্টি হয় এবং অতিবৃষ্টির ফলে ফসল জলের তলায় চলে যায় তার ফলে ফসল অনেক ফসল অনেক সময় পচন ধরছে ক্ষরার ফলে অনাবৃষ্টির সৃষ্টি হচ্ছে যাতে উৎপন্ন ফসল ঠিকভাবে উৎপন্ন হতে পাচ্ছে না কঠোর শীতের ফলে তাদের সালোকসংশ্লেষ ব্যাহত হচ্ছে তাদের পাতা শিকড় ইত্যাদি নষ্ট হচ্ছে ঘূর্ণিঝড়ের ফলে গাছেরা অনেক সময় ভেঙে পড়ছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে শিলাবৃষ্টির ফলে শিলাবৃষ্টির ফলে সি যেই বরফগুলো পড়ছে তাতে গাছের গোড়ায় জল জমছে গাছপালা নষ্ট হচ্ছে আর কৃষকরা এই বাঁধা এবং ক্ষতির মোকাবিলা করছে তারা উন্নত মানের যন্ত্রপ্রাতি কীটনাশক রাসায়নিক সার ইত্যাদি ব্যবহার করছে তারা সঠিক সময়ে সঠিক চাষবাস করছে বীজ বপন বীজ লাগানো বীজের দেখাশোনা করছে তারা সঠিক পরিচর্যা করছে তারা সঠিক সময় তারা দিবারাত্রি জল দিয়ে নানারকম সার প্রয়োগ করে গাছের পরিচর্যায় কোনো বাঁধা দিচ্ছে না আর তারা যন্ত্রপাতির সাহায্যে তাদের গাছপালার সঠিক গুণমান পরীক্ষা করছে তারা নানারখমের রাসায়নিক কীটনাশক সার ব্যবহার করছে